পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু সাধারণ পেশা হচ্ছে টোটো চালক অটো চালক বাস চালক ভ্যান চালক লরি চালক এবং কৃষি এবং টেক্সটাইল ব্যবসায়ী অনেক রকম লেবার রয়েছে এবং বাড়ি তৈরি করতেও অনেক রকমের লেবার দেখতে পাওয়া যায় রাজমিস্ত্রি মিস্ত্রি শ্রমিক এছাড়াও অনেক রকম ব্যবসাদারও রয়েছে যেমন কাপড়ের ব্যবসা জুতোর ব্যবসা এবং এই মুহুর্তে মুদিখানার দোকানের সংখ্যাও অনেক বেড়ে চলেছে মুদিখানার দোকান জামা কাপড়ের দোকান জুতোর দোকান চায়ের দোকান এবং ক্যারিয়ার হিসেবে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বেছে নিয়েছে এবং গৃহশিক্ষক হিসেবেও অনেকে এই মুহুর্তে দেখা যায় তাদেরকে এবং এই জিনিসগুলি মানুষের এই পেশাগুলি জেলার অর্থনীতিতেও অনেক রকম সুযোগ সুবিধা অ্যাড করে যুক্ত করে যেমন হচ্ছে কৃষি যেটি জেলার অর্থনীতিতে খুবই মূল একটি অংশ পার্ট অংশ গ্রহণ করে এবং জীবনযাত্রায় এই জিনিসগুলি খুবই বড়ো একটি অবদান রাখে যেহেতু এই পেশা এবং ক্যারিয়ারগুলি তাদের খাবারের জন্য সম্পদ জোগাড় করতে সাহায্য করে এবং এটির জন্য এটির জন্য এদের সারা দিনের মজুরি পাওয়া যায় যেটি দিয়ে এরা নিজেদের সংসার চালায় এছাড়াও এবং সরকারি বিভাগেও অনেকরকম সাহায্য পাওয়া যায় এইগুলির দ্বারা